বেশ কিছু দিন আগে আমি অনলাইন থেকে একটা সিলিং ফ্যান কিনেছিলাম তো আমার সিলিং ফ্যানটি খুবই ভালো ছিলো চলার সময় কোনো রকম আওয়াজ হতো না আর স্মুতলি চলতো এবং ফ্যানটা অনেক ভালো কোয়ালিটির ছিলো আমি আমার বন্ধুদেরকেও এই ফ্যানটা কেনার জন্য সাজেশান করেছি আর ফ্যানটার কালার রঙ সবার অনেক পছন্দ হয়েছে